আমার সাঁতার কাটতে আমার সাঁতার কাটতে করে কারণ আমার জীবনে উদ্দেশ্যটা হলো দীর্ঘদিন বেঁচে থাকা এই সবের জন্য আমি সাঁতারটা কাটতে চাই বা সাঁতার কাটলে যেমন ধরুন বড় কোনো রোগ আছে সেটা ভালো হয়ে যেতে পারে সাঁতার কাটলে সাঁতার কাটা একটা ব্যায়াম তো ওই ব্যায়ামটা করলে শরীরটা অনেক ভালো থাকে শরীর শরীরটা শরীরটা অসুস্থ ফিল হয় শরীরটা অসুস্থ লাগে না শরীরটা ভালো লাগে আর ব্যায়াম করাটা দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন কিন্তু এই গ্রামীণ এলাকা বলে এখানে অনেকে আমাদের ব্যায়াম করার সময় পাওয়া যায় না কাজের মাধ্যমে কিন্তু চান করতে যায় তখন চান করতে গেলে সাঁতার সাঁতার কাটাটা তাদের অনেকক্ষণ করে একটু প্রয়োজন কারণ কারণ কারণ তারা ব্যায়াম না করলে তাদের শরীরটা ঠিকঠাকভাবে থাকবে না তাদের শরীরে বড় কোনো রোগ আক্রমণ করলে তারা তাড়াতাড়ি মারা যাবে তা সাঁতার কাটা একটা ব্যায়াম ওই ব্যায়াম ব্যায়ামটা করলে তারা তাদের শরীরে বড় কোনো একটা রোগ আক্রমণ করতে প্রচুর দেরি হবে সে সে সে সে অনেক সে সে অনেক দিন বাঁচতে পারবে সাঁতার সাঁতার সাঁতার সাঁতার সাঁতার কাটা করে আমার আমার সাঁতার সাঁতার কাটার মূল উদ্দেশ্য হলো আমার শরীরটাকে ঠিকঠাকভাবে হচ্ছে নির্ধারণ করা কারণ সাঁতার কাটলে শরীরটা সুস্থ বোধ হয় জলে জলে অনেক সময় কাটলে শরীরটা সুস্থ বোধ হয় সেই কারণে আমি সাঁতারটা কাটি আমি যেমন যেমন ধরুন সাঁতার সাঁতার কাটলে পায়ে কোনো বা পায়ে পায়ে ব্যথা থাকলে সাঁতারটা কাটলে ভালো হয়ে যায় বা হাতে ব্যথা থাকলে সাঁতার কাটলে পুরোটাই ভালো হয়ে যায় বা ধরো ঘা ধরো মাজায় ব্যথা আছে একটু মানে পুকুরে সাঁতার কাটলে সেটা ভালো হয়ে যায় বা শরীরে অনেক জায়গায় ব্যথা থাকলে সাঁতারটা কাটলে ভালো হয়ে যায় পুকুরে সাঁতার সাঁতারটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন কিন্তু কী যেটা যেটা সে বোঝে সেটা সাঁতারটা সে কাটে যারা বোঝে না তারা কাটে না গ্রামীণ এলাকায় হয়তো কাজের জন্য অনেক অনেক ব্যায়াম করতে পারে না সেজন্য প্রত্যেকটা মানুষের সাঁতারটা কাটা আমাদের খুবই প্রয়োজন সে সে সে সে সেজন্য সে সেই সেই জন্য সাঁতার কাটাটা আমাদের জীবনে খুবই বড় একটা লক্ষ্য কারণ আমাদের জীবনটাকে আমাদের সুস্থভাবে চালিত করতে হবে কারণ যে এখন এখন এখনকার সময়ে সে এখনকার সময়ে যেরকম মানুষ অসুস্থ হচ্ছে মানুষগুলো অসুস্থ হবে না আর মানুষগুলো অসুস্থ হবে না কারণ সাঁতার কাটলে একটা ব্যায়াম হচ্ছে ব্যায়াম ব্যায়াম করলে শরীরে বড় কোনো রোগ একটা আক্রমণ করতে পারে না আক্রমণ করতে সময় লাগে কারণ ব্যায়াম করে শরীর শরীরটা খুব খুব খুব শক্ত এবং মজবুতভাবে তৈরি হয় সে সেই সেই সেই জন্য সাঁতারটা সাঁতারটা সাঁতারটা কাটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের প্রয়োজন কিন্তু অনেকে অনেকে সেটা বোঝে বা সেটা বুঝতে চায় না সাঁতার সাঁতার সাঁতার সাঁতার কাটলে তোমার হচ্ছে হাঁপানি টাইপের একটা রোগ রোগ থাকে সেটা ভালো হয়ে যায় বা বা হচ্ছে জাতীয় রোগটা সাঁতার সাঁতার সাঁতার কাটলে অনেকের অনেকবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা সাঁতার কাটলে ভালো হয়ে যায় আমার সাঁতার কাটাই এনার্জির লক্ষ্য সাঁতার কাটার এনার্জি লেভেল আমি বজায় রাখি খাওয়া দাওয়ার মাধ্যমে বা আমার আমার এনার্জিটা বজায় রাখি আমার হচ্ছে আমার শরীরটাকে সুস্থভাবে যে সুস্থভাবে যে কদিন বাঁচি সুস্থভাবে রাখার জন্য আমার আমার এনার্জিটা লেভেলটা মেনটেন করি এইভাবে আমি